শিক্ষার্থীরা তাদের প্রাথমিক শিক্ষা শেষ করার পর যখন কোনো উচ্চ বিদ্যালয় পড়াশোনার জন্য যায় তখন তারা টোটো বা বাস এ সকলের মাধ্যমে যেতে পারে হ্যাঁ অবশ্যই নিয়মিত এখন বাস আছে ভালো মানের প্রাথমিক শিক্ষা পাওয়া মোটেও কঠিন ব্যাপার নয় তার কারণ এখন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত যথেষ্ট পরিমাণে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এখানে শিক্ষাদান করে থাকেন এবং খুব ভালো সুবিধা পাওয়া যায় এখন ইলেকট্রিকের সুব্যবস্থা রয়েছে এবং সরকার থেকে বই খাতাপত্র ইত্যাদি বিদ্যালয়ে দেওয়া হয় তাই ভালো মানের প্রাথমিক শিক্ষা পাওয়া কঠিন নয় চ্যালেঞ্জের মধ্যে বিশেষ কিছু নজরে না আসলেও এখন মিড ডে মিলের দিকটা একটু ভাবা দরকার কারণ মিড ডে মিলের যে প্রত্যেকদিন ডেলি খাবারের চাপটা রয়েছে সেটা আরেকটু হলে উন্নত হলে খুবই ভালো হয়